ভারতের যে প্রধান ধর্মীয় স্থানগুলি দেখতে পাওয়া যায় সেগুলির মধ্যে কিছু কিছু পরে ফুরফুরা শরিফ পুরী জগন্নাথ কেদারনাথ পাঞ্জাবে সোনার মন্দির তা এই কেদারনাথটায় একটু মানুষ বেশি যায় কেননা এখানে হেঁটে হেঁটে ঠাকুর দর্শনের জন্য যেতে হয় এটা বেশ ভালো লাগে হেঁটে হেঁটে যাওয়া ঠাকুর দেখাটা আমেজই আলাদা ওখানে বেশ আনুষ্ঠানিকটাও বেশ জমজমাটই হয় খুব ভালো লাগে আমি গিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল বেশ হৃদয় ছোঁয়া ব্যপারটা